আমাদের রান্নাঘরে অনেক রকমের পাত্র থাকে কিন্তু আমরা গ্রামের মানুষ তো তাই খুব একটা পাত্র কিনতে পারি না যেমন ঘটি গ্লাস বাটি থালা জামবাটি প্রেশার কুকার হটপট ইত্যাদি সব জিনিসেই আছে আমাদের বাড়িতে কাচের গ্লাসে আমরা জল খাই এবং রাখি জগে প্রেশার কুকারে আমাদের সিদ্ধ করা হয় হটপটে যেমন রুটি করে রাখা হয় হটপটে জিনিসটিতে গরম থাকে ফ্লাক্স বোতলে যেমন আমাদের জল দুধ ইত্যাদি জিনিস ঠান্ডা গরম রাখা হয় কাঁচের বাটিতে আমাদের সবজি দেওয়া হয় এছাড়া কাঁচের থালাতেই ভাত খাওয়া হয় আমাদের যেমন আত্মীয়স্বজন এলে সব পরিবার মিলে একসাথে খাওয়া হয় কাঁচের থালা বাটিতে বেশ ভালো ভালো জিনিসে খাওয়া হয় আমাদের সবাইকার গ্রামের মানুষ তো এত কিছু নেই তাও কম কম সময় জিনিসের মধ্যে আমাদেরকে গুছিয়ে নিতে হয় এই সব জিনিস আমরা বাজারে কিনে আনি এখন তো অনলাইনে যুগ হয়েছে অনলাইনেও কিছু কিছু অর্ডার করি